আমার কাছে একটি বাজাজ কোম্পানির প্ল্যাটিনা বাইক রয়েছে বাইকটি প্রায় দু বছর ব্যবহার করছি তো প্রথম যখন বাইকটি নিলাম দুমাসের মধ্যে দুমাস চালাবার পরে বাইকটার যে সামনের চাকা সেটা বাস্ট হয়ে গেছিল এবং তার সাথে সাথেই দু তিন দিন পরে পেছনের চাকাটাও হাওয়া কমে গেছিলো তারপরে আমি সামনে আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল সে দোকানকে গেলাম দোকানকে যাওয়ার পর দোকানের যে যে মোটর সাইকেল বানায় তার সাথে কথা বললাম বলার পর সে আমায় জানালো যে প্রথমের চাকার যে টিউবটা সেইটা চেঞ্জ করতেই হবে সেটা পরিবর্তন না করলে বাইকটা ঠিক করা যাবে না তারপর আমি পেছনের চাকাটার কথা বললাম পেছনের চাকাটা বলার পর বলছে ওটাও যদি পরিবর্তন করে দেওয়া যায় তাহলে ভালো হবে তারপর এ কথা শুনে আমি যেয়ে যেখান থেকে মটোর সাইকেলটা কিনেছিলাম সেই দোকানকে সেই শোরুমকে গেলাম যাওয়ার পর শোরুমের মালিককে বললাম বলার পর মালিক আমাকে বললো যে দু মাস তুমি উল্টা পাল্টাভাবে মটোর সাইকেলটা চালিয়েছো তার কারণে আমি চেঞ্জ আমি পরিবর্তন করতে পারবো না তারপর সেই ব্যাপার নিয়ে আমার একটু খারাপ লেগেছিলো এবং নিজে থিকে খুবই কষ্ট পেয়েছিলাম যে এত টাকার বাইক নিলাম নেওয়ার পরে মালিক এরকম ব্যবহার করলো আমার বাইকটার চাকাগুলো চেঞ্জ করে দিল না